হ্যাঁ আমি এই হুগলি জেলা থেকে বলছিলাম হ্যাঁ বলছি কি এটি কম্পিউটার রিপেয়ারিং শপ ও আমাদের আমার একটা ঘরে যে কম্পিউটার ছিলো তো সেটা গত সপ্তাহে খারাপ হয়ে গেছে মানে গত সপ্তাহে চালিয়ে রেখেছিলাম এবার তারপর থেকে আমি বাড়িতে এসে চালানো হয়নি তো এখন দেখছি সেটা চলছে না অনেক প্রবলেম দেখা দিচ্ছে কম্পি কম্পিউটার ডেক্সটপ সিপিইউ এ প্রবলেম কেননা যখনই চালাচ্ছি তখনই সিপিইউ এ একটা পিপ পিপ করে আওয়াজ হচ্ছে কিছুই ওপেনই হয়নি তো উইন্ডোজটা ওপেনই হয়নি না নিয়ে যেতাম তো বসে বাগিয়ে আনতাম কিন্তু আমি তো বাড়িতে থাকি না না সচরাচর তো আপনাদের কি ডেলি মানে বাড়িতে গিয়ে বাকি দেওয়ার কোনো ইয়ে নাই হ্যাঁ আমার দু তিন দিনের মধ্যে হলেই হবে বলি কত কত কী খরচা পড়বে তাও আন্দাজে আচ্ছা আছ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই টেকনিশিয়ানকে ঘরে পাঠিয়ে দেবেন তারপরে কথা হবে হ্যাঁ